হ্যাঁ আমি তো লাইব্রেরিতে মানে এক দিন নয় আমি প্রায়ই লাইব্রেরি যাই কেননা আমি একটু বই পড়তে বিভিন্ন ধরনের বই পড়তে ভালোবাসি যার জন্য আমাকে লাইব্রেরিতে যেতেই হয় সবরকম বই সবসময় তো কেনা যায় না বা কিনতে চাইলেও হয়তো পাওয়া যায় না ওই জন্য আমি লাইব্রেরিতে যাই আর লাইব্রেরিতে গিয়ে অনেক সময় আবার বই নিয়েও আসি না ওখানেই বসে কিছুক্ষণ পড়ে নিয়ে তারপর বাড়ি চলে আসি আর আমার ব্যক্তিগত লাইব্রেরি আমার বাড়িতে একটা আমার আছে আমার ওটা একদম স্বপ্নের লাইব্রেরি কেননা আমি অনেক অনেক ধরনের বই সংগ্রহ করেছি বেশিরভাগটা কিনতেই হয়েছে কিনেছি আবার অনেক অনেক বই আছে যেগুলো আমি উপহারেও পেয়েছি কেননা আমি মানুষটা বই পড়তে ভালোবাসি বলে আমি আমার একটু নিজেরজনেদেরকে যেমন দাদা দিদি ছেলে মেয়ে এদেরকে আমার সবাইকে বলাই আছে যে আমাকে যদি কখনও কোনো উপহার দেবো বলে মনে করিস তাহলে আমাকে কিন্তু বই দিবি কেননা আমি খুব বই ভালোবাসি শাড়ি টাড়ি কী জামা কাপড় এ সবে আমার খুব একটা মানে যেটুকু ব্যবহারের জন্য লাগে সেটুকুই ঠিক আছে কিন্তু অনেক অনেক বই উপহার পেতে আমি খুব ভালোবাসি ওই সমস্ত বই দিয়ে নিজের কেনা আবার উপহার পাওয়া বই নিয়ে আমি একটা মানে কী বলব ওটা আমার একটা স্বপ্ন ছিল যে আমি আমার বাড়িতে একটা লাইব্রেরি করব লাইব্রেরির মতো আর কি যেন এসে সবাই কোনো একটা বই মানে চাইলে আমার কাছে যেন পেয়ে যায় আমি সুন্দর করে আমার দেওয়াল আলমারিতে একটার পর একটা লেখকের বই সাজিয়ে রেখেছি অনেকরকম লেখকের বই আছে তাতে কিছু উপন্যাস আছে কিছু এমনি গল্পের বই আছে রহস্যজনক গল্পের কিছু বই আছে তার পরে হাস্যকৌতুকের বই আছে বিভিন্ন রকমের আমার লাইব্রেরিটা আমি খুব সুন্দর করে সাজিয়েছি মানে আমার ওটা একদম স্বপ্নের যেটার মানে আমার মানে আমার ধারণা যে ওটা একটা আমার মানে স্বপ্নের লাইব্রেরি